হ্যাঁ আমি একটি বড়ো মাছ ধরেছিলাম আমাদের পুকুরে বড়ো বড়ো মাছ আছে বা আমি একটি বড়ো মাছ ধরেছিলাম একটি ছিপের মাথায় বেশ আটা মেখে ফেলেছিলাম বড়ো এক ধরনের ছিপ ফেললে বেশ একটি বড়ো মাছ হয়েছিলো বেশ বড়ো মাছটা বা মাছটা মাছ মাছ ধরেছিলাম বা আর আরও আরও বড়ো বড়ো মাছ ছিল সে মাছের মাছ ধরার আমি আশা করিনি কারণ আরও বড়ো মাছ আছে সে মাছ আমি নিজেই ধরতে পারব না যেমন কাতলা মাছ কাতলা মাছ বেশ বড়ো বড়ো ধরনের কাতলা মাছও আছে আমাদের পুকুরে সে মাছ আমি যদি ধরতেও যাই সে মাছটা আমার ঝাপটে পালাবে আমি ও মাছের ধরার কোনো আশা করিনি মাছ কী ধরনের মাছ ছিলো বলতে বোঝায় যে বড়ো কাতলা মাছ গ্লাস কাপ মাছ রূপচাঁদ এগুলো আমাদের পুকুরে আছে বা আমার ধরতে খুব খুব মজা লেগেছে মাছটা যে মাছটা যেই ধরতে যাই ছিপ থেকে যখন টেনে তুলি তখন যখন ছাড়াতে যাই অমনি লাফিয়ে অন্যদিকে চলে যায় আবার যখন ছাড়াতে যাই আবার আমার এক ঝাপটা মারে আবার অন্যদিকে চলে যায় আমি যেই ধরি অমনি আমার হাত থেকে পালিয়ে যাই এইভাবে আমার খুব খুব ভালো লেগেছিলো একটা তো ছিপ দিয়ে ধরেছিলাম আবার কিছুদিন আগে জাল আমি জালও ফেলতে পারি কারণ আমাদের পুকুরে আমি দাদাদের কাছ থেকে জাল ফেলা শিখেছি ছিলাম বিয়ের আগে যখন বাপের বাড়িতে ছিলাম তা আমি একটা জাল ফেলেছিলাম পুকুরে খাবার দিয়ে আমাদের পুকুর বড়ো বড়ো দু চারটে পুকুর আছে সেই পুকুরে আমাদের মাছ চাষ করা হয় এবং যখন আটা মি আটা ফেলে দিয়েছিলাম দিলে পুকুরে মাছ বড়ো বড়ো মাছ এসছে আমি জাল ফেলেছিলাম বড়ো বড়ো দুটো গ্লাস কাপ সে গ্লাস কাপের ওজন প্রায় সাত আট কেজি করে ওজন ছিল আর হচ্ছে আর বড়ও মাছ ছিল আমি ধরতে পারিনি ওটাই ধরেছিলাম বা খুব আমার ভালো লেগেছিলো মাছ মাছ ধরা আমার খুব ভালো লাগে ধরতে বাড়ির পুকুরের মাছ টুকটাক ধরি ধরে খাওয়াও হয় বা বিক্রিও করা হয় বেশিরভাগ আমাদের মাছ বিক্রি করা হয় কম ভাগ আমাদের খাওয়া হয় বেশ ভালো ভালো বড়ো বড়ো মাছ দেখে যেটা খাবো ধরেছে কেউ ধরলো মাছ বললাম এটা খাবো আশা করলাম এটা ধরে সবাই আমরা খাই বা মাছ ধরতে বেশ আমার ভালো লেগেছিলো কারণ মাছ ও লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে এটাই আমার বেশ মজার একটি ভালো ছিলো মাছ পালিয়ে যাচ্ছে যেই ছিপের মাথা যেই মাছটা ধরলাম যেই হাতের স্লিপে চলে যাচ্ছে মানে কাঁটা মতো আছে তো মারছে আবার কিছুটা যে আবার ধরতে যাই আবার লাফিয়ে চলে যাচ্ছে এইভাবে করে কিছুক্ষণ পরে আবার ধরলাম ধরে নিয়ে গেলাম